আমি অনেকগুলো বিষয় নিয়ে লিখতে চাই যেমন পণ বিয়ের সময় মেয়ের ঘর থেকে ছেলের ঘর পণ নেওয়া হয় পণ হিসাবে কিছু সোনা ভরি হিসেবে বা টাকা পয়সা নেওয়া হয় সে সব বিষয় নিয়ে লিখতে চাই এবং ছেলেদের অধিকার বা মেয়েদের অধিকার সেই সব নিয়েও আমি লিখতে চাই ছেলেদের অধিকার যেমন আছে ছেলেদের যা অধিকার আছে মেয়েদেরও যেমন সেই সেম তাদেরও অধিকার থাকে সেই অধিকার নিয়েও আমি কিছু লিখতে চাই